ডেঙ্গু জ্বর এবং ম্যালারিয়ার মতো মশাবাহিত অসুস্থতা প্রতিরোধ করার জন্য আমি যে অনুসনগুলি অনুশীলনগুলি অনুসরণ করবো সেগুলি হলো যেমন ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মশাবাহিত অসুস্থতা প্রতিরোধ করার জন্য প্রথমে ডেঙ্গুর মশা যেখান থেকে জন্ম নেয় সেই সব জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে যেমন সেই সব জায়গাগুলো হচ্ছে যেমন কোথাও টায়ার পড়ে থাকা টায়ার বা টায়ার তার ভিতরে জল জমে থাকলে সেখানে ডেঙ্গুর মশা ডিম পাড়তে পারে এবং সেখানে বংশ বিস্তার করতে পারে এবং ম্যালেরিয়ার যে মশাগুলো হয় ঝাড় জঙ্গল ঘরের বাইরে যেসব ঝাড় জঙ্গল ইত্যাদি যেগুলো থাকে সেগুলো সব পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যদি কোনো জল জমার মতো কোনো বস্তু থাকে সেগুলোকেও উলটিয়ে দিতে হবে কেননা সেই জমা জলের মধ্যেই ম্যালেরিয়ার বা ডেঙ্গুর মশা ডিম পাড়ে এবং সে ডিম থেকে আরও অন্য মশা উৎপন্ন হয় এবং এইভাবে ওগুলো প্রতিরোধ করা যায় এবং তাছাড়াও ডেঙ্গু বা ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়া হলে এই এই রকম কোনো মশাবাহিত রোগ হলে স তাকে আগে ওষুধ ডাক্তারের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হয় এবং ওষুধ খাওয়ানো হয় এবং সেই ওষুধ খাওয়ার ফলে সে সে আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে এবং সে তার যদি অতিরিক্ত কোনো সমস্যা হয় তাকে স্যালাইন দেওয়া হয় এইভাবে সে সুস্থ হয়ে ওঠে